হ্যাঁ আমি কিছু প্রশ্নপত্র বাংলায় অনুবাদ করেছি এবং আমার সেই যে অভিজ্ঞতাটা ছিল প্রথম দিকে আমি কিছু বুঝতে পারিনি কিন্তু আমার পাশে একটা দিদি সে আমাকে দেখিয়েছিল এবং তারপরে আমি সেটা করেছি এবং আমার সেই অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল